হ্যাঁ বলুন আপনার কি কি সমস্যা চলছে পুরোটা আমাকে জানান আপনার শরীরের পুরো অংশে নাকি শুধুমাত্র মুখে আপনার কি মুখের ত্বকের সমস্যা দেখা দিচ্ছে নাকি শরীরের ত্বকে ফুসকুড়িগুলো কি খুব চুলকাচ্ছে জ্বালা করছে কোনও পণ্য মুখে বা শরীরে ব্যবহার করার পরে কি এটা হয়েছে নাকি এমনিই এটা কি রোদের মধ্যে গেলে বেশি হয় ঠিক আছে তাহলে বোঝা যাচ্ছে আপনার এটা সান অ্যালার্জি হয়েছে মানে সূর্যের আলো সরাসরি আপনার ত্বকে লাগানো যাবে না তা যাই হোক আপনি যখনই রোদের মধ্যে যাবেন আপনার মুখটাকে কোনও ওড়না দিয়ে ভালোভাবে ঢেকে যাবেন এবং ছাতা মাথায় দিয়ে যাবেন তাহলে আপনাকে কিছু মাখার জন্য মলমও দেবো আর খাওয়ার জন্য কিছু ওষুধের কথাও বলবো এগুলো আপনি ব্যবহার করলে ভালো ফল পাবেন হ্যাঁ আমি লিখে দেবো আপনি কিনে নেবেন এছাড়াও আর কয়েকটা কথা বলি যেমন স্নান করার সময় পরিশোধন করার মতো কোনও কিছু জলে দিয়ে তারপর সেই পরিশোধন জল শোধন জলটাকে নিয়ে স্নান করবেন তাহলে দেখবেন আপনার সমস্যা অনেকটাই কমে যাবে আর খাবারের মধ্যে কিছু কিছু খাবার যেগুলো থেকে আমাদের অ্যালার্জির সমস্যা হয় আপনার মুখে ওটা রোদের অ্যালার্জি যেহেতু তাই কিছু কিছু খাবার যেমন চিংড়ি মাছ কচু ওল বেগুন টম্যাটো এগুলো খাওয়া থেকে বিরত থাকবেন ঠিক আছে ঠিক আছে